হ্যাঁ আমি নাচ করানোর সুযোগ পেয়েছি যদি তাই সেই অভিজ্ঞতা হচ্ছে ছোটো ছোটো তি তিন চারজন বাচ্চাকে শেখানো হয়েছে সে সেখানে সেই বাচ্চাগুলোকে শেখানোর পর সে তাদেরকে পোগ্রামে নিয়ে যাওয়া হয় পোগ্রামে নিয়ে গিয়ে তারা ভারতনাট্যম কথাকলি প্রভৃতি এইসব নাচ করে এবং সেই নাচ শেষ হওয়ার পর সেই ছোটো ছোটো বাচ্চাগুলো প্রাইজ পায় এবং সেই প্রাইজ নিয়ে এসে তাদের খুব আনন্দ হয় এবং আমাকেও ও দেখায় সেই প্রাইজটা এনে এই নাচের ভঙ্গিমা এবং নাচ যে ওদেরকে কতটা খুশি দিয়েছে